গ্রামাঞ্চলের মানুষের ভাবনা চিন্তা যে মাছ ধরতে যাওয়ার আগে হয়তো কোনো ঠাকুরের পুজো করে যাওয়া বা সেই ঠাকুরের নামে কিছু মানসিক করে যাওয়া এইসব গ্রামাঞ্চলের মানুষেরা করেই থাকে তারা হয়তো ভাবে যে ঠাকুরের পুজো দিয়ে যদি যাওয়া হয় তাহলে হয়তো মাছ পরিমাণে অনেক কিছু বেশিই পাওয়া যেতে পারে এই আসাতে মানুষ পুজো টুজো দিয়ে কিছু কুসংস্কার মেনে তারা যায় অনেকেই কিছু টাইপের বলে যেমন তাতে কিছু পুজো কিছু হয়তো মাছের জলদেবতার কাছে পুকুরের কাছে গিয়ে পুজো করা বা আগের যে পুরোনো যে পদ্ধতি হয়তো বাঁশে বাঁশে হয়তো ছুঁচলো করে তীক্ষ্ণ তীক্ষ্ণ করে সেই বাঁশে করে সেই মাছ আসবে মাছ এলে সেখানে মাছের উপরে সেই বাঁশ ফেকে মারা সেইভাবে মাছ ধরার গিয়ে কৌশল এখনকার দিনে বললো সেইগুলো আর উচিত না এখনকার দিনে অত্যাধুনিক দিনে অত্যাধুনিক যন্ত্র অত্যাধুনিক জাল ছিপ ঝিম অনেক কিছুই ব্যবহার করা উচিত পুরোনো যে বড়শি এইসব ঘুগি এইসব অ্যাভয়েড করে চলাই ভালো